সালটা ছিল দুহাজার চোদ্দো আমি গিয়েছিলাম কেদারনাথ সেইখানে আমাকে বলা হয়েছিলো কেদারনাথের যেরকম দৃশ্য আমি দেখছি সেই মুহুর্তে সেই দৃশ্যকে আমাকে কাগজে তুলে ধরতে হবে আঁকার মাধ্যমে আমার কাছে বিভিন্ন রকম রং ছিল কিন্তু প্রকৃতি আমাকে একটি সমস্যার সম্মুখীন করে তুলেছিলেন হয়তো সেটা আমাকে দেওয়া একটি বিশাল বড়ো তার চ্যালেঞ্জ ছিল যে চ্যালেঞ্জটি হল আমি আঁকা শুরু করেছি তার মধ্যে অসম্ভব বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টিকে কাটিয়ে তুলে আবার আমাকে সেইভাবেই সেই পরিস্থিতিতে সেই জায়গায় আঁকাটা আঁকতে হতো আমি বাবা ভোলানাথকে প্রণাম করে সেইখানে আঁকা শুরু করি এবং যখন বৃষ্টি শুরু হয় আমার আশেপাশের বহু দর্শনার্থী তারা নিজেদের বড়ো বড়ো ছাতা খুলে আমার মাথায় ধরেন মাথার উপর থেকে তিরপল টাঙিয়ে ধরেন এবং তার ফলে আমি তিরপলের নীচে দাঁড়িয়ে আঁকতে থাকি সেই প্রকৃতির অসম্ভব মনোরম দৃশ্য যা আজও কেদারনাথে গেলে দেখতে পাওয়া যায় সে আঁকা সেই কালো করে আসা অন্ধকার মেঘ তার মধ্যে যা দাঁড়িয়ে রয়েছে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ শ্রীবৎ কেদার কেদারেশ্বরনাথ এই অনুভূতি আমার আঁকার সময়ে যে আমি অনুভূতি অনুভব করেছি সে অনুভব মুখে প্রকাশ করার মতন নয় সে অনুভব অন্তরের অনুভব সে অনুভবকে অন্তর থেকে বুঝে নিতে হয় সত্যি মনোরম এক দৃশ্য ছিল সে